হ্যালো আমাকে চিনতে পারছো না আমি তোমার সে কাকি বলছি পরেশনাথ মন্দিরে দেখা হয়েছিলো তোমার সঙ্গে হুম নমস্কার ভালো আছো হ্যাঁ আছি মোটামোটি চলে যাচ্ছে তা সব বাড়িতে ভালো তো

হ্যাঁ আমরা সব ভালো আছি তো হ্যাঁ আমার ছেলে মেয়েরা সব ভালো আছে আর তোমার ছেলে মেয়েরাও সব ভালো আছে তো বিয়ে থা কী বলছো এখনো তো বসে রয়েছি এখন আর না বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ একসঙ্গে ঘুরে বেড়ানো হলো হুম

হ্যাঁ এই ওটাই তো আর বুঝতে তো পারছো এখন বাড়ি ঘরে সব একা হয়ে গেছে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি এ কোথাও যাওয়া হচ্ছে না হ্যাঁ মেয়েরা একটা মেয়ে বাড়িতে আছে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আছে আসা যাওয়া করছে ওই জন্যে কোথাও যেতে পারছি না হ্যাঁ ওই তো সময়ক্ষেত্রে মেয়েদের বাড়ি যেতে হচ্ছে ইয়ে শাশুড়ি শ্বশুর ভালো আছে তো এখন কী করছিলে হ্যাঁ হ্যাঁ দেখি আমিও আমিও করলাম দেখি অনেক না মনে পড়লো নম্বরটা আছে ফোনটা করি মেয়েটাকে দেখি কেমন আছে কতো ভালো লাগলো একসঙ্গে থাকলাম ঘুরলাম খেলাম একটা আনন্দ ফুর্তি লাগলো আর মেয়েটা কেমন আছে দেখি বলে আবার ফোনটা করলাম হুম হো ওইটাই হ্যাঁ এই তো ফোনে আর এখন সব ফোনেই তো ব্যস্ত থাকছে দিয়ে আর ছেলে কী হচ্ছে ও এখন কোথাও ঘুরতে যাওয়া হবে না তাই তো ঠিক আছে একবার ঘুরতে এসো আমরাও যাবো ওখানে তাহলে যাওয়া আসা করলে একটু ভালোও লাগবে আমাদের বাড়ি এই জি কাদোয়াতে বোহোতালি বোহোতালি আছে না বোহোতালি রাজগ্রামে নেমে টোটো ভাড়া করতে হবে টোটো ভাড়া করে তোমার বোহোতালি বোহোতালির পর কাটোয়া গ্রামে আমাদের গ্রাম ঢুকে মাদ্রাসার কাছে বাড়ি মানে আমাদের বাড়ি একবারে রাস্তার ধারে রয়েছে চলে আসবে

হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ ঠিক আছে রাখো পরে ফোন করবো ফোন করিও হ্যাঁ ঠিক আছে রাখো ভালো থেকো